পশ্চিমবঙ্গে ব্যবসার জন্য তহবিল ও বিনিয়োগের প্রধান উৎসগুলি হল লোন বা ঋণের ব্যবস্থা সেগুলো অনেক ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় তখন তারাও সেই টাকা নিয়ে বিনিয়োগ করে অনেকে টাকা জমায় যেমন অন্যান্য জায়গায় চাকরি করে বা ছোটো খাটো কোন ব্যাবসা খুলে বিনামূল্যে ব্যবসা খুলে সেখান থেকে টাকা জমায় জমিয়ে সেই টাকা বি বিনিয়োগের কাজে লাগায় অনেকে কার্জ দেওয়া থাকে যে কোনো বাড়ির জায়গা জমি এইসব কার্জ দিয়েও বিনিয়োগগুলি করে থাকে এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যবসার জন্য বিভিন্ন বিনিয়োগ